আমি বাংলা শিখলাম আমার বাংলা আমার মাতৃভাষা বাংলা আমি ছোটোবেলা থেকে বাংলা বর্ণপরিচয় হ্যাঁ বাংলা নিয়েই পড়াশোনা করেছি তা বাংলা স্কুলে পড়েছি তারপরে বাংলাতে বাংলা ভাষায় কথা বলি আমাদের যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষজনই সবাই বাংলা ভাষায়ই কথা বলে তা আমার ছোটোবেলা থেকে আমার মানে পরিবারের লোক আমার যে মানে আশেপাশের লোক সবাই বাংলা ভাষাতেই কথা বলে সেই থেকেই আমার মানে বাংলা ভাষা আমি শিখেছি